প্রায় কুড়িদিন আগে আমি আসানসোল বিএন ঘাটি থেকে একটা কুর্তি নিলাম তো কুর্তিটা খুবই সুন্দর ও কালারটাও খুবই ভালো ছিলো এবং কাপড়টাও খুব সুন্দর মোলায়েম ছিল তারপর নিলাম আমারও খুব পছন্দ যেরকম দাম সেরকম দামে আমি নিয়েছি তারপর হচ্ছে আমার ফ্রেন্ডদেরও এবং আমার বাড়ির লোকের সবার খুবই পছন্দ রয়েছে তারপর নেওয়ার পর আমি আমার খুবই ভালো লেগেছে এবার যদি ওইরকম মানে কুর্তি আমি পাই তাহলে আমি আবারও নিতে চাই